প্রধান কৃষিজ ফসল আছে ধান গম জব ভুট্টা শস্যের সূর্যমুখী বাদাম ছোলা বুট তারপরে আছে ভেন ভেন্ডি কা এমনি বাদাম আছে তারপরে আপনার ধরুন পটল আছে আরও পুঁই শাক আলু রসুন আদা এগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এগুলো চাষবাস করা হয় কৃষিজ পণ্যর মধ্যে পড়ে তো এগুলো প্রত্যেকের বাড়িতেও টুকটাক করে লাগানো হয় বিশেষ করে আলুটা যেমন ধরুন শীতকালের দিকে লাগায় আর এই বর্ষাকাল চলছে এখনও বিভিন্ন রকম শাক সবজি যেমন ঢেঁড়স আছে প্রত্যেকের বাড়িতে ঝিঙে গাছ আছে ঝিঙে গাছ তো আছে অবশ্যই এবং হচ্ছে তাতে বড়ো বড়ো ঝিঙে আছে কুশি হয় গ্রামের দিকে প্রত্যেকের বাড়িতে আরও আছে বেগুন আছে অনেকে আবার অনেক মানে ফলের গাছও লাগান যেমন শশা শশা গাছ আছে শসা ফুটি আছে এগুলো লাগায় গ্রামের দিকের বাড়িতে তো প্রযুক্তিগত দিক থেকে বলতে গেলে চাষবাসের এখন বৈজ্ঞানিক বৈজ্ঞানিক উন্নতির জন্য আরও পালটিয়েছে আস্তে আস্তে যেমন আগে যখন উনিশশো সালের কোটায় আমরা দেখেছি লাঙলের মাধ্যমে চাষবাস করা হতো এখন সেইটা আস্তে আস্তে পরিবর্তন হয়েছে এখন লাঙলের পরিবর্তে এসেছে প্রথমে এসছিলো পুরানো দিনে দেখতাম ট্র্যাক্টর এবার এই ট্র্যাক্টর মেশিনের আধুনিকরণ হয়েছে বিভিন্ন রকম কারণ এইগুলো যেগুলো কৃষি কৃষি ফসলের জেলা সেখানে এইগুলো আগে এসেছে প্রথমে লাঙল দিয়ে গরুর গায়ে লাঙল দিয়ে চাষ করা হতো এখন সেটা ট্যাক্টর বা পাওয়ার টিলারের সাহায্যে আরও উন্নত উন্নত বৈজ্ঞানিক উন্নতির জন্য মেশিন এসেছে সেগুলোর গ্রামের দিকে এতটা আসেনি বাইরের দিকে শুনি এসেছে মেশিন বিভিন্ন রকমের ধান প্রথমে চাষ করার জন্য এক মেশিন এসেছে পরে সে ধানটা হয়ে যাওয়ার পরে ধানটা হয়ে যাওয়ার পরে এসেছে আপনার ধান কাটার মেশিন এসেছে তারপরে ধান ঝাড়াই মারাই এখন অল কমপ্লিট করে দেবে সেরম মেশিন পর্যন্ত চলে এসছে বাইরের দিকে ধান যেমন একটা জিনিস তো ধানের টোটাল জিনিসপত্রই কিছু বাদ যায় না কারণ ধানটা যখন ঝাড়ার পরে তার খড়টা থাকে সেটা গরু খেয়ে নেয় তার যে মানে এটা বেরোয় তুষটা বেরোয় সেটাও মুরগিতে বাড়িতে খায় হাঁস মুরগি খেয়ে নেয় আর চালটা তো মানুষ খাবে কারণ চাল না ভাত না খেয়ে মানুষ কেউ বাঁচতে পারেন না চাল থেকে ভাত হয় তো এটা না খেয়ে মানুষকে কখনো বাঁচতে পারে না তারপরে গম জব ভুট্টার কথা বলবো কি বিশেষত বাইরের দিকে রাজ্যের লোক যেমন পঞ্জাবি বলুন বিহারি উড়িয়া এই লোকেরা রুটি খান তো সব সময় রুটি তৈরি করতে লাগে গম ধান গম জব ভুট্টা এগুলো রুটির লাগে আরও যে ভুট্টাতে এমনি কাঁচাও খাওয়া যায় কারণ পুড়িয়ে অনেকেই খায় বাড়িতে দেখি ভুট্টা পুড়িয়ে সেদ্ধ করে তার গায়ে লেবুর খাওয়া হচ্ছে এখন তারপরে শস্যর দিক থেকে বলতে গেলে বলতে গেলে তিল আসে সূর্যমুখী আসে এগুলোর থেকেও বিভিন্ন ধরনের তেল বার করা হচ্ছে আর পশু সম্পদের দিক থেকে বলতে গেলে বললাম তো ধানের যেমন সব কিছুই খেয়ে খেয়ে করতে পারে না ধানের সব কিছুই নষ্ট হয় না সব কিছুই পশু পাখিরা খাচ্ছে আস্তে আস্তে এখন আস্তে আস্তে

ধান তো আমাদের গ্রামের দিকে বেশি হয় আর কিছু জিনিস চাষ হয় না টুকটাক মাঠে গরমের সময় দেখি বিভিন্ন রকম আলু টালুই রোঁয়া হয় কিন্তু আমাদের বেশি জমা বারো মাসে ধানটাই হচ্ছে ধান ছাড়া আমাদের দিকে কিছু হয় না আর টুকটাক হচ্ছে আপনার সবজি লাগাই অনেকেই দেখি আলু হচ্ছে ঢ্যাঁড়স হচ্ছে পেঁয়াজের ওই আমাদের এই বীরভূমের দিকে টুকটাক পেঁয়াজ রোয়া হচ্ছে তারপরে

মানুষ দিয়ে খুব কম হয় তাপরে ধান রোঁয়ার পরে যে এখন বৈজ্ঞানিক উন্নতির জন্য যে সার ছড়ানোর ব্যাপারটা সেইটা আর মানুষ করে না এখন সব মেশিন পত্র এখন নানান রকম স্প্রে মেশিন উঠেছে যেটা কীটনাশক স্প্রে করতে ইউ ব্যবহার করা হয় বিভিন্ন রকম স্প্রে মেশিন তার নাম হয়তো মনে নেই কিন্তু অনেকেই দেখেছেন হয়তো